আমি আজকে আপনাদের কাছে দুটি রান্নার রেসিপি জানাচ্ছি একটি হল পাঁচমিশালি তরকারি আরেকটি হল ডিমের ঝোল পাঁচমিশালি তরকারি করতে গেলে পথমে আলু নিতে হবে আলুকে ছুলে ভালো করে চৌকো করে কেটে নিতে হবে তারপর নিতে হবে একটি ঝিঙা ঝিঙাটিকেও ছুলে ভালো করে চৌকো করে কেটে নিতে হবে তারপর নিতে হবে একফালি কুমড়ো কুমড়োটিকেও ভালো করে ছুলে চৌকো করে কেটে নিতে হবে তারপর নিতে হবে একটু পুঁইশাক পুঁইশাকটিকেও ভালো করে ধুয়ে কেটে নিতে হবে তারপরে নিতে হবে একটা বেগুন বেগুনটিকেও ভালো করে কেটে ধুয়ে নিতে হবে তারপরে নিতে হবে একটু ভেড়ি সেইটিকেও ভালো করে ধুয়ে তারপরে কেটে নিতে হবে তারপরে কড়াইতে তেল দিতে হবে সরষার তেল দিয়ে সরষার তেলটি গরম হয়ে গেলে সেটির মধ্যে একটু সম্বরা একটু তেজপাতা একটু গোটা লংকা তারপরে দিতে হবে একটু কলাই গুঁড়ি সেই গুঁড়িটিকে দিয়ে ওই সবরকম সবজিগুলিকে তুলে একটু ভালো করে নুন হলুদ লংকা গুঁড়া পরিমাণমতো দিয়ে সবজিটিকে নেড়ে নিতে হবে তারপরে দিতে হবে একটু শুকনা কালো সরষা বাটা সেইটিকে দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পরে সেইটি কষা হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলেই আমাদের পাঁচমিশালি তরকারি ডিম তৈরি আর হল ডিমের ঝোল ডিমের ঝোল করতে গেলে ডিমগুলিকে আগে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলিকে কড়ায় নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে ওই ডিমগুলিকে পেঁয়াজবাটা আদাবাটা রসুনবাটা সব দিয়ে কড়াতে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে ফুটিয়ে জল ঢেলে দিতে হবে যখন নামানো হবে তার আগে একটু মশলা দিয়ে নামিয়ে দিতে হবে তাহলে আমাদের ডিমের ঝোল রেডি আমার মনে হয় পাঁচমিশালি তরকারি থেকে থেকে পাঁচমিশালি তরকারির থেকে ডিমের ঝোলটি রান্না করতে একটু বেশী সময় লাগে